হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি বলছি বলুন কে বলছেন আপনি হ্যাঁ সুন্দরবন জায়গাটা তো খুবই সুন্দর আমি আগেও একবার নিয়ে গিয়েছিলাম তো এ বছর গ্রীষ্মকালেও ভাবছি সুন্দরবনকেই নিয়ে যাব তো ওখানে সব রকমের পশুপাখি জন্তু জানোয়ার যেগুলো এখন বিলুপ্ত হয়ে গিয়েছে সেরকম পশুও ওখানে দেখা যায় এবং ওখানে বাচ্চারা বাচ্চারা গেলে ওখানে ওখান থেকে তারাও আনন্দিত হবে ওই সব দেখে তো এই দিক থেকে আমরা হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো আমাদের মাথা পিছু দু হাজার টাকা করে লাগছে বাচ্চাদের নয় যারা স প্রাপ্তবয়স্ক তাদের জন তাদেরই জন্য দু হাজার টাকা করে লাগছে খাওয়া খরচা আমরা দেবো খাওয়া নিয়ে যাওয়া আমাদের খরচা বাকি আপনারা না না সেই সবগুলো আপনারা করবেন আমরা শুধু নিয়ে যাব এবং আমরা খাওয়া খরচাটা দেবো এই জন্য আমরা দু হাজার টাকা করে নেব মাথা পিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না সেই ক্ষেত্রে কিছু ছাড় করা হবে ঠিক আছে তো আব আপনি আগে কনফার্ম হয়ে নিন যে আপনারা কত জন যাবেন তারপর আম আপনি আমাকে ফোন করবেন আমি বলে দেবো

হ্যাঁ নিয়ে চলে যাব আপনারা হাই রোডের সামনে দাঁড়াবেন আমরা ফোনে যোগাযোগ করে নেব তো সেখান থেকে আমরা আপনাদেরকে তুলে নেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেরি আছে এখনও ঠিক আছে রাখুন নমস্কার